হ্যাঁ একটা ড্রাইভার দাদা ফোন নম্বর পেলাম আমরা পলাশসাবরি থেকে মেদিনীপুর যাবো ড্রাইভার দাদাকে ফোন করলাম তো ড্রাইভার দাদাকে ফোন করে বললাম যে আমরা পলাশসাবরি থেকে মেদিনীপুর যাবো আপনার ভাড়া কত যাবো ছজন ড্রাইভার দাদা বললো বারোশো টাকা ভাড়া নোবো বারোশো টাকা ঠিক আছে তাহলে আষাঢ় মাসে যাবো পাঁচ তারিখের দিকে যাবো ঠিক আছে তাহলে আপনি ওখানে পাঁচ তারিখে লাগিয়ে দেন গাড়ি আষাঢ় মাসের পাঁচ তারিখে লাগিয়ে দেন ওই পলাশসাবরির ওখানে লাগিয়ে দেন থেকে আমরা ওখান থেকে যাবো